হ্যাঁ মাছ কিনবেন বলেছিলেন আমি ওই যে ফতেমা মাছওয়ালি বলছি রুই তেলাপিয়া এসছে ভালো ভালো আপনি বলেছিলেন যে ভালো মাছ এলে রুই তেলাপিয়া মাছ এলে আপনি বলতে না না আর কোনো কিছু নিয়ে আসিনি আপনি তো এগুলোই বলেছিলেন আনতে হবে রুই মাছ একশো কুড়ি আর তেলাপিয়া তেলাপিয়া খুব ভালো ভালো একশো তিরিশ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাঁচ কেজি আর রুই মাছ কতটা লাগবে তিন কেজি তাহলে পাঁচ কেজি আর তিন কেজি আচ্ছা ঠিক আছে আমার এখানে লোক আছে হ্যাঁ আমি টোটাল মানে মাছ নিয়ে আর কতো হচ্ছে সেটা একটা লিস্ট করে টাকা পয়সা মানে আপনি তার কাছে দিয়ে দেবেন আমার লোক আছে আমি যেয়ে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কম করে সে আপনার কথা মতো সাতের মধ্যে আমি নিয়ে আমার এখানে লোক আছে আমি আধ ঘণ্টার মধ্যে পাঠিয়ে দিচ্ছি দোকানে অনেক কাস্টমার এসেছে তো ঠিক আছে এখন আমি রাখছি আমি আপনার মাছ পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ